ইতিহাসে বলে যেরকম বিপ্লব বিদ্রোহ শুনেছি এই এই পড়াশোনা করতাম ইতিহাসে তাহলে আজও পুরনো দিনের রাজ রাজাদের রাজ রাজাদের কাহিনি পরবর্তী সময় ইংরেজদের ইংরেজদের কাহিনি পরে ইংরেজদের বিপ্লবগুলো বলুন আর সিপাহি সিপাহি বিদ্রোহ বলুন এগুলো মুন্ডা মুন্ডা যে বিদ্রোহই বলুন বিভিন্ন বিভিন্ন ইতিহাস যে শুনেছি পড়েছি বিদ্রোহগুলি কোনো এমনি এমনিতে গড়ে তো ওঠেনি ইংরেজ শাসনে অত্যাচার তার তার উদ্ভাবন বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার জোর জবরদস্তি আদর্শ বিভিন্ন সময় অত্যাচার সেইগুলো মানুষ দিন শো শোষিত লাঞ্ছিত বঞ্চিত হও হওয়ার পরে ইংরেজদের ধরে বিদ্রোহ অ্যাকচুয়াল মানুষের সাধারণ সাধারণ ঠিক আছে এই এই অনেক কিছু শিক্ষা পেয়েছে অনেক শিক্ষা গ্রহণ করতে পারি